পুরুলিয়া জেলায় প্রধান স্বাস্থ্যসেবা ও সুবিধা পরিষেবা এগুলো বলতে আমাদের সদর হাসপাতাল আর বিভিন্ন যে সমস্ত ছোট ছোট স্বাস্থ্যকেন্দ্র সেগুলোই আছে সেগুলো বিভিন্নভাবে সাহায্য করে আমাদেরকে আমাদের যদি কোনওরকম শরীর খারাপ হয় বা কোনওরকম যদি অসুবিধা বোধ হয় তাহলে আমরা সেই প্রধানত প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে যাই তারপরে আমরা যে সেখান থেকে যদি না কোনওরকম নিরাময় পাই তাহলে আমরা চলে যাই সদর হাসপাতাল বা তার পাশে আরও রয়েছে লেপ্রোসি হসপিটাল সেইগুলোতেই আমরা যাই আমাদের করোনার সময় অনেক সাহায্য করেছে হাসপাতালগুলো যদি না থাকত তাহলে হয়ত মানুষ নিজের জীবন ফিরে আর পেত না এরকম অনেক অসুবিধায় তাদেরকে পড়তে হত তো অনেক গ্রামের মানুষ এরকমভাবে সাহায্য পেয়েছে অনেক যদি সদর হাসপাতাল না থাকত তাহলে হয়ত মানুষজন বা গ্রামের মানুষ অনেক অসুবিধায় পড়ত আমরা এই সদর হাসপাতাল বা লেপ্রোসি হাসপাতাল আছে বলেই পুরুলিয়ার মানুষ অনেকটাই নিস্তার পেয়েছে এই করোনার হাত থেকে কোভিড মরামারি কোভিড মহামারী চলাকালীন হাসপাতালগুলো অনেকটাই ভালো কাজ করেছে দেবেন মাহাতো এবং মেডিকেল কলেজ লেপ্রোসি হসপিটাল এইগুলো তার মধ্যে এক অন্যতম ভূমিকা পালন করেছিল